বর্তমানে প্রযুক্তি পণ্য সেবাগুলির মধ্যে সর্বপ্রথম যেটা বৃদ্ধির দিকে রয়েছে এবং সাফল্যতা বেশি অর্জন হয় সেটা হলো ইন্টারনেট পরিষেবা এবং মার্কেটে যেহেতু এক এক ধরনের অনেক ধরনের কোম্পানি চলে এসেছে এবং তারা লেগেই আছে কীভাবে তাদের প্রযুক্তিটা কম সময়ের মধ্যে বেশি জিনিস প্রদান করবে এবং কম খরচার মধ্যে যাতে মানুষ বেশি অ্যাফোর্ড করতে পারে সেসব বিষয় নিয়ে আমাদের একটা সুবিধা রয়েছে আমাদের এই কোম্পানিতে ভালো লাগে না অন্য কোম্পানিতে হয়তো চলে গেলাম ইন্টারনেটটা ব্যবহার করতে পারছি এবং যখন এই ইন্টারনেটটা ব্যবহার করতে পারছি তখন অনেক ধরনের ইন্টারনেটের ভার্চুয়াল রিয়ালিটি কুলিং এসব অনেক ধরনের সিস্টেম চলে এসেছে এবং এছাড়া এখন যেরকম মানুষের ঘরে ঘরে লাগানো রয়েছে অ্যালেক্সা যেটা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে প্রচলিত হয় আপনার বাড়িতে ওয়াইফাই লাগিয়ে দিয়েছেন ওয়াইফাই থেকে অ্যালেক্সা কানেক্ট হয়ে গিয়েছে এই অ্যালেক্সা যখন কানেক্ট হয়ে গিয়েছে তখন আপনার রুমে ঢুকলেন অ্যালেক্সা লাইট অন লাইট অন হয়ে গেল অ্যালেক্সা লাইট অফ লাইট অফ হয়ে গেল অ্যালেক্সা লাইট টার্ন অন এ সি এ সি অন হয়ে গেল তো এই সব জিনিসগুলো মানুষ বেশি ব্যবহার করছে অনেক ধরনের সিস্টেম চলে এসেছে এ সির মধ্যে এখন ওয়াইফাই সিস্টেম সো ইন্টারনেটটা এখন বর্তমানে বিশাল একটা গ্রোথ দিকে রয়েছে এবং এর একটা ফিউচার ব্রাইট রয়েছে